প্রযুক্তি পশ্চিমবঙ্গের বিনোদন দৃশ্যকে নানা দিক দিয়েই প্রভাবিত করেছে যেমন ঐতিহ্যগত বিনোদন যেগুলো যেগুলো পুরনো দিনের ফিল্ম বা চলচ্চিত্র বা নাটক বা যে কোনো ধরনের সঙ্গীত সংরক্ষণ হয়েছে শুধুমাত্র প্রযুক্তির জন্যই প্রযুক্তির দ্বারা পুরনো ছবি ভিডিও এবং অডিও ফরম্যাটগুলিকে হার্ড ডিস্ক বা এখনকার দিনে গুগলেও সুরক্ষিতভাবে এবং সংরক্ষিতভাবে মানে সংরক্ষণ করা যায় এবং গেম যেরকম বিভিন্ন ধরনের অ্যাডভেঞ্চারাস গেম প্রযুক্তির উন্নতির সাথে সাথে আরও জনপ্রিয় হয়েছে এবং সাধারণ মানুষের কাছে সেটি না বিনোদনের জন্য বিশেষ সুযোগ সৃষ্টি করে দিয়েছে পশ্চিমবঙ্গে গেমিং গেমিং কমিউনিটি এবং ইন্ডাস্ট্রি বহুলভাবে বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন লোকেদের কাছে নতুন অভিজ্ঞতটার সুযোগ করে দিয়েছে এবং যেহেতু প্রযুক্তির দ্বারা কম্পিউটারের আবিষ্কার হয়েছে এবং নতুন নতুন সফটওয়্যার দৈনন্দিন হিসেবে চলে আসছে এর জন্য ডিজিটাল টুল যেগুলো এবং সফটওয়্যারের ব্যবহারের মাধ্যমে খুবই অল্প দামে এবং উৎপাদন খরচ কম হওয়ায় কম টাকার মধ্যেই মানুষ নিজের ঘরে থেকেই বিনোদনের সুযোগ নিতে পারছে এবং বিনোদনের সুযোগ তাদের কাছে সৃষ্টি হয়েছে